হ্যালো আপনি কি গাড়ির ড্রাইভার আমি এরকম কলকাতায় যাব এমনি গাড়ি বুক করতেে চাই আপনি কতো টাকা ভাড়া নেবেন বলুন তো কলকাতায় যেতে দু হাজার এ তো হাঁটতে হাঁটতে আমি কলকাতায় চলে যাব পেট্রোলের দাম অত দু হাজার পড়বে বাবা সে গাড়ি কীরকম বসে যায় না শুয়ে আসলে বয়েস হয়েছে কোমরেরও ব্যাথা শুয়ে গেলে খুব ভালো হয় তা শোওয়া গাড়ি হলে শুয়ে শুয়ে যাব দুজন

আপনি কত টাকা ঠিক হবে বলুন দেখি একটু কম সম করে নিন বয়স হয়েছে আর টেনশন ফেনশান তুলতে যেতে হয় একটু কাছে কম টাকা আছে আপনি একটু কমই নেবেন নিলে খুব সুবিধা হয় আমার একটু ভালো গাড়ি দরকার ওই জন্যে আপনার নাম্বারটা জোগাড় করলাম বুঝলেন যার জন্য যার জন্য আমি আপনাকে ফোন করলাম বলি যার তার গাড়ি গেলে হবে না আপনার গাড়িটাই আপনার গাড়িটাই দরকার ঠিক আছে তাহলে বাড়ির সঙ্গে আলোচনা করি করে কথা বলছি ঠিক আছে